হ্যাঁ সিমের দোকান তো আপনার তা আপনার সিমের দোখানে জিও সিম পাওয়া যাবে ও এই ফোর জি সিম থেকে ফাইভ জি করা যায় কত টাকা লাগে কে বলেছে ফাইভ জি সিম ফোর জি সিমে ব্যবহার করা যায় ফোর জি ফোনে ব্যবহার করা যাবে না আমাদের এদিকে তো এভেলেবেল ব্যবহার করছে হ্যাঁ কিন্তু আমার না ও ঠিক আছে আমি আস্তে করে ফা ফোর জি থেকে ফাইভ জি করিয়ে নিতে চাই আর একটা নতুন ফাইভ জি সিম নিতে চাই তা সিম কত করে নিচ্ছেন ওই ফোর জি থেকে ফাইভ জি করতে কত নিচ্ছেন আর হচ্ছে কে যে নতুন সিম নিতে গেলে কত ও হো আর তিন মাসের প্ল্যান কত আর এক বছরের প্ল্যান ছ মাসের প্ল্যান কি করা যাবে হ্যাঁ তাহলে কালকে যাব আমি